ফটোগ্রাফিকে আমি সখ হিসাবে মেনে নেবো কারণ এটি এমন একটি জিনিস যেটি আমাকে মানে সব সময় করতে হবে এমন কোনো মানে নেই আমি ওই পড়াশোনার পাশাপাশি এটি করতে পারি মানে আমার সাইড ইনকামের জন্য যাতে কিছু আমি ওখান থেকে কিছু টাকা আয় করতে পারি তো সেইজন্য আমি ফটোগ্রাফিকে সখ হিসাবে বেছে নিয়েছি এবং আমার ছবি তুলতে খুব ভাল লাগে তাই জন্য ফটোগ্রাফিকে আমি সখ হিসাবে বেছে নিয়েছি এছাড়াও আমার কিছু বন্ধুবান্ধব আছে বা ওখানে এমন জানা শোনা হয়ে গেছে যাদের সাথে গেলেও আমার ভাল লাগে এবং সময় কাটাতেও তাদের সঙ্গে খুব ভাল লাগে আর সেখান থেকে আমি কিছু টাকাও রোজগার করতে পারি যেটা থেকে আমার কিছু হাত খরচা বা স্বল্প আয় হয়ে যায় ও সেই হিসেবে ফটোগ্রাফিকে আমি সখ হিসাবে বেছে নিয়েছি এবং আমি এখন যেহেতু ফটোগ্রাফি শিখেও নিয়েছি তাই জন্য আমার ফটো তুলতেও ভাল লাগে এবং অনেক সুন্দর ফটোও তুলতে পারি আর আমাকে সবাই ডাকেও ফটো তোলার জন্য তো সেইজন্য এতো ডাক নাম নাম ডাকের জন্য ও যখন এতো কিছু এখান থেকে পাচ্ছি তাই এমনি ফটোগ্রাফিকে সখ হিসাবে বেছে নিয়েছি আর এটা করতে ভালোও লাগে মানে এই কাজটাতে অনেক খুশি থাকি আনন্দে থাকি আমার ফটো তুলতে খুব ভাল লাগে